হ্যাঁ আমার জেলাতে লাইব্রেরি আছে জেলার যে গ্রন্থাগার তা কিন্তু আমার বাড়ির একদম পাশেই রয়েছে এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি রয়েছে বিভিন্ন কলেজে লাইব্রেরি রয়েছে এখান থেকে আমি অনেক বইই পড়েছি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বইটি পড়েছি এছাড়া বেদান্ত দর্শনের যে ব্রহ্মসূত্র তার প্রথম খণ্ডটিও কিন্তু আমি পড়েছি